হ্যাঁ কেমন আছিস রে হ্যাঁ আমি তো খুব ভালোই আছি মোটামোটি আমারও কাটছে আর এখন তাহলে কী করা হচ্ছে এখন এই বসে আছি ঘরে হ্যাঁ এখন ফোনটাই তো মানুষের সব কিছু হয়ে গেছে বর্তমান সময়ে দাঁড়িয়ে আর বো আর বলিস না আমারও তাই অবস্তা আমারও একটা ছোটো মতো বোন আছে তারও তো একই অবস্তা সেও ওই রকম খালি ফোন ঘাঁটে তাতে সাইনাসের প্রবলেম হয়ে গেছে এমন কি চোখের তো ডাক্তার দেখতে হয়েছে চশমা দিয়েছে মাত্র পনেরো বছর বয়েসে তাহলে ভাব কী অবস্তা হ্যাঁ ওই তো কম বয়েসে ফোন ঘাঁটছে এমন কি বইও পড়ছে না কোথাকার কী বই আছে কোন কোন গল্পের বই আছে সেটাও তারা এক কিছুই জানে না সারাক্ষণ ফোনের মধ্যে তারা ঢুকে আছে হ্যাঁ হ্যাঁ

সেটাই তো বই পড়ার প্রতি একদম অনীহা জন্মে গেচে তাদের যে আচ্ছা ঠিক আছে চল হ্যাঁ তার প্রভাব তো সমাজ জীবনে পড়ছেই সে তো আমরা দেখতেই পাচ্ছি ঠিক আছে নয় এক দিন কথা বলা হবে দেখা করে ঠিক আছে রাখছি তাহলে